হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন

ও আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের কন্ট্যাক করার জন্য এবং যথাযথ পোগ্রামটা ঠিকঠাক হওয়ার ওপরে আপনাদেরই হাত আছে আপনাদের ইউনিয়ানের ছেলেরা খুব সাহায্য করেছে আমাদের এটার জন্য আমি আপনাদের ধন্যবাদ বলতে চাই আচ্ছা ঠিক আছে আপনি একটু কাইন্ডলি যেমন ফোন করে ফিডব্যাক দিয়েছেন ওরকমভাবেই আমার গুগলে ওই এএ ইভেন্ট বলে একটা ওয়েবসাইট আছে ওইখানে একটু প্লিস স্টারটাও তাহলে দিয়ে দেবেন ফাইভ স্টার রেটিং ঠিক আছে এবং আপনার জেনুইন ফিডব্যাক হ্যাঁ জেনুইন ফিডব্যাকটা একটু টাইপ করে দেবেন ওকে ওকে থ্যাংক